স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতার কিন্তু খুবই উপকারী এবং সুবিধাজনক কারণ আমরা যখন সাঁতার কাটি তখন কিন্তু আমাদের পূর্ণাঙ্গ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সজলভাবে সচলভাবে কাজ করে কারণ আমরা দেখেছি সাঁতার কিন্তু শুধুমাত্র হাতে বা শুধুমাত্র পায়ে করে কাটা যায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো শরীরকেই ব্যবহার করতে হয় সেই জন্য কিন্তু এইটা আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী এবং খুব ভালো ব্যায়াম তো আমরা যখন সাঁতার কাটি তো অনেক সময় সাঁতার কাটার জন্য আমাদেরকে কিন্তু আমাদের মধ্যে অনেকটা বেশি দম রাখতে হয় সেক্ষেত্তে কিন্তু যখন আমরা বেশি পরিমাণ সাঁতার কাটি তো আমাদের দম বাড়ানোর আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই যে শ্বাসযন্ত্র বা ফুসফুসেও কিন্তু এটা সাহায্য করতে থাকে যাতে করে আমরা আমাদের দম বাড়াতে পারি